বলছি এটা সেই আপনা বাজার থেকে বলছেন তো নাকি ও ও চৈত্র সেল তো চলে এলো আপনারা কী রকম কী ডিসকাউন্ট দিচ্ছেন কী মাল এসেছে না ওই সব তো নেবই শাড়ি ব্লাউজ চুড়িদার কুর্তি ওগুলা নেবই নাইটি ওগুলা নেবই ঘরোয়া আমাদের একটা বিয়েবাড়ি আছে আমার বোনের বেনারসি কিংবা বরের সব কিছু সাজ ওগুলো পাওয়া যাবে তো না বেনারসিটা যে আমি নেবো সেটা মানে নিউ মডেলের তো

হুম হুম হুম হুম হুম আর হচ্ছে ওই বেনারসির ওপরেও তো ডিসকাউন্ট আছে নাকি আর ধার বাকির কোনো কেস নেই যে ধারে কিছু নেবো পুরোটাই নগদে না ক্যাশ পেমেন্ট না হলেও একটু ধার বাকিতে হবে না কালকে তাহলে সকালে যাচ্ছি আমি আমার বোন আর আমার মা সবাই মিলে যাচ্ছি যা নেবার তাহলে নিয়ে চলে আসবো সকালে ভিড় হবে না তো সকালে ভিড় হবে না তো

আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি কালকে যাচ্ছি হুম হুম হুম ঠিক আছে